পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিদিনের সাধারণ কিছু সমস্যা বা চ্যালেঞ্জগুলির মধ্যে হল শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ কর্মসংস্থান ইত্যাদি এছাড়াও রয়েছে পুলিশি ব্যবস্থা শিক্ষাক্ষেত্রে স্কুলগুলির অপা অপ্রাচুর্যতা রয়েছে এছাড়া ক্লাসগুলিও সব যথোপযুক্ত শিক্ষা উপযোগী নয় এবং যথেষ্ট পরিমাণ শিক্ষক নেই আর স্বাস্থ্য বলতে স্বাস্থ্যক্ষেত্রে প্রচুর হসপিটাল নেই এছাড়া সেখানে রোগীদের ভর্তির ক্ষেত্রে প্রচুর সমস্যা হয় প্রচুর পরিমাণে পর্যাপ্ত ওষুধপত্র নেই এছাড়া রয়েছে যাতায়াতের অসুবিধা রাস্তাগুলি পিডব্লিউডি এবং প্রধানমন্ত্রী সড়ক যোজনা যোজনায় গঠিত হলেও সংরক্ষণের অভাবে সেগুলি ধীরে ধীরে সেগুলি বিকল হয়ে পড়ছে ফলে সাধারণ মানুষ প্রচুর সমস্যায় পড়ছেন এছাড়া রয়েছে পুলিশি ব্যবস্থা যথাসময়ে পুলিশ তাদের কর্তব্য পালনে ব্যর্থ হচ্ছে